আমার গাছপালা ফল ফুল সবজি লাগাতে খুবই ভালো লাগে সেই জন্য আমি বাড়ির ছাদে নীচে অনেক ফল ফুলের গাছ লাগিয়েছি যেমন ফুলের গাছ বলতে জবা ফুল গাঁদা ফুল টগর ফুল আরও অনেক কিছু ফুল প্রতিদিন পুজো করার জন্য ফুল আমার প্রতিদিনই লাগে কিছু ফলের গাছও লাগিয়েছি যেমন লেবু কলা গাছ এরকম আরও সবজির গাছ বলতে ঢেঁড়শ লাউ গাছ কুমড়ো গাছ আরও অনেক কিছু যাতে প্রতিদিন বাড়িতে একটু একটু করে রান্না করার জন্য আমরা সবজির ব্যবহার করতে পারি